প্রত্যেকটি পরিবারে মহিলাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তাদের মধ্যে এই যেমন মাছ ধরা হয়তো বাড়ির পুরুষরা কোনো বিশেষ কারণে বাজার থেকে মাছ আনতে দেরি হচ্ছে বা যাদের পুকুর আছে পুকুরের মাছ ধরতে সেদিন পারছে না সেক্ষেত্রে তখন রান্নাবান্নার জন্যে মহিলাদের এই মাছ ধরার ভূমিকাটা নিতে হয় বাড়িতে ছিপ থাকলে বা জাল থাকলে পুকুরে জাল ফেলে মাছ ধরা হয় বা ছিপ ফেলে মাছ ধরা হয় এছাড়াও এই মাছ ধরা ছাড়াও মহিলাদের দ্বারা অনেক কিছু কাজ করানো সম্ভব হয় পুরুষদের সঙ্গে মাছ ধরার স সময় মহিলারা কীভাবে সহায়তা করে সেটি হচ্ছে পুরুষরা যখন জাল ফেলতে যায় মহিলারা সেই পুরুষদের পিছন পিছন হয় থলে কিংবা কোনো বালতি বা কোনো একটা পাত্র নিয়ে তাদের সাথে থাকতে হয় তারা যখন জাল ফেলে মাছটি উপরে তোলে সেই মাছটি কুড়িয়ে মহিলারা সেই পাত্রে রেখে দেয় ছোটো মাছ হলে পুকুরে ফেলে দেয় এভাবে পুরুষরা পুরুষের সঙ্গে মহিলারা মাছ ধরার সাহায্য করে এছাড়াও মাছ ধরা ছাড়াও মহিলাদের বাড়ির সংসারের অনেক কাজের দায়িত্ব থাকে এই যেমন রান্না করা কাপড় চোপড় কাচা বাড়ি পরিবারে সবাই এলে তাদেরকে খেতে দেওয়া খাওয়ার পরে সেই সব বাসনগুলো ধোয়া ঘর মোছা পরিবারে যা কিছু টুকিটাকি কাজ বাড়ির গৃহস্থের সেগুলো ভূমিকা মহিলারাই পালন করে মহিলারা কেন সমুদ্রে যায় না কারণ যেহেতু বেশিরভাগ মহিলারা তো শাড়ি পরে বিশেষ করে গ্রামের মহিলারা বা নদীর আশেপাশে যেসব মহিলারা বাস করে গ্রাম্য এলাকায় তারা শাড়ি পরে নদীতে বা সমুদ্রে মাছ ধরতে গেলে শাড়ি বেঁধে ঢেউয়ে চলে যেতে পারে